বাগানে জন্মানো ফুল ফল দিয়ে আমি আমার নিজের বাড়ির কাজকর্ম করে থাকি যেমন ফুলগাছ যেগুলো রয়েছে জবাফুল নয়নতারা টগর এগুলো তো আমি পুজোর কাজে লাগাই এছাড়াও গোলাপ গাছ বা রজনীগন্ধা বা অপরাজিতা এই ফুলগুলোও রয়েছে আর ফল বলতে আমার সেরম কিছু নেই তবে আমি টমেটো এবং কাঁচালঙ্কা কারি পাতা এই যে গাছগুলো লাগাই সেগুলো তো খাওয়ার কাজেই লাগে এবং রান্নার কাজেও লাগে